আমার প্রিয় পেন্টিং শৈলী বা কৌশলটি হল অয়েল পেন্টিং এই অয়েল পেন্টিংয়ের দ্বারা আমি ছবি আঁকতে খুব পছন্দ করি এবং এই পেন্টিংটির দ্বারা আমি অয়েল রং অনেক রংই থাকে জল রং এই রং সেই রং কিন্তু আমার এই অয়েল তেল রংটা খুব ভাল লাগে এই তেল রঙের দ্বারা আমি নানা রকমের ছবি বা চিত্রকলা আপনাদের সামনে তুলে ধরতে পারি